পশ্চিমবঙ্গে কৃষিক্ষেত্রে সমস্যাগুলো অনেকরকম রয়েছে হ্যাঁ না সম্পূর্ণ আমাদের কীটপতঙ্গ বিভিন্ন প্রকার পোকার সমস্যা যেগুলো অনেক সময় ওই কীটপতঙ্গ বোঝা যাচ্ছে না খরা তো রয়েছেই খরা আবার অনেক সময় অতিবৃষ্টি কারণে সেগুলো ফসল চাষিরা মার খাচ্ছে বিশেষ করে কীটপতঙ্গের যে ওষুধগুলো হচ্ছে ওষুধগুলো সবসময় ভালো থাকছে না সে ওষুধগুলো হ্যাঁ কোনো কার্যকারিতা ক্ষমতা থাকছেই না আমাদের কী করতে হবে আমাদের নতুন করে নতুন নতুন প্রযুক্তি নিতে হবে যেগুলোর সাহায্যে উৎপাদনশীলতা বাড়বে কীটপতঙ্গ দূর হবে হ্যাঁ তাদের রোগ রোগটাও কমবে এছাড়া জলবায়ুর যে বিভিন্ন পরিবর্তন হচ্ছে সেই বিভিন্ন পরিবর্তনের জন্য মার খাচ্ছি অতিবৃষ্টি খরা আমাদের আর মানব মানব মানুষের এবং মানবতার বৃদ্ধি হচ্ছে জনসংখ্যাটা ক্রমশ বেড়ে যাচ্ছে খাদ্যের চাহিদাটাও বাড়ছে কিন্তু সেই অনুযায়ী আমরা খাদ্যটা খাদ্যশস্য অতটা উৎপন্ন করতে পারছি না এই চ্যালেঞ্জ রুখতে গেলে সরকারকে এবং প্রত্যেকটা মানুষকেই এর মুখোমুখি সেই সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সবার চাষিদেরকে নিয়ে সেগুলো জানাতে হবে এবং যাতে তারা ভালো ফল ইয়ে করতে উৎপাদনশীলতা বাড়াতে পারে সেই ব্যবস্থা সরকারকেও শুধু গ্রহণ করলে হবে না আমাদের প্রত্যেককেই গ্রহণ করতে হবে